আমি পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমান জেলায় থাকা একজন বাসিন্দা আমাদের এখানে স্বাস্থ্য পরিষেবা আগের থেকে বর্তমানে খুব উন্নতি ঘটছে বিভিন্ন গ্রাম অঞ্চলে যেখানে একটা মানে হাসপাতাল বা ডাক্তারের কোনো ব্যবস্থা ছিল না বর্তমানে ধীরে ধীরে তা উন্নতি করছে বিভিন্ন গ্রামগঞ্জে দাতব্য চিকিৎসালয় এবং হাসপাতাল গড়ে উঠছে যার ফলে মানুষ অনেক উপকৃত হচ্ছে আগে বিভিন্ন যে কোনো সমস্যার জন্য গ্রামগঞ্জে থাকা মানুষদের যে কোনো শারীরিক সমস্যা হলে তারা চিকিৎসার জন্য শহরে আসত এবং শহরে আসার পথে বহু মানুষের প্রাণ চলে যেত কারণ তাদের কাছাকাছি কোনো হাসপাতাল ছিল না এবং অনেক সময় লেগে যেত তাদের শহরের হাসপাতালে এসে চিকিৎসা করাতে তাই তাদের প্রাণহানি ঘটত কিন্তু বর্তমানে আমাদের স্বাস্থ্য পরিষেবা যথেষ্ট উন্নত হচ্ছে বিভিন্ন গ্রামগঞ্জে স্বাস্থ্য দাতব্য চিকিৎসালয় এবং বিভিন্ন বড় হসপিটাল গড়ে উঠছে যার ফলে মানুষ স্বাস্থ্যের দিক থেকে অনেকটাই নিশ্চিন্ত বোধ করছেন যে কোনো সমস্যায় তারা হাসপাতালে গিয়ে তাদের ডাক্তারবাবুদের তাদের তাদের সমস্যার কথা বলে তারা যথেষ্ট সমাধান পাচ্ছেন এবং বিভিন্ন স্বাস্থ্য সংক্রান্ত যে বিমা গড়ে উঠেছে আগের থেকে সেটি অনেক বেশি গড়ে উঠেছে এবং যার ফলে মানুষ এই স্বাস্থ্য বিমা করে নিজের স্বাস্থ্যর স্বাস্থ্যকে আরও সুরক্ষিত রাখার একটা নিশ্চিন্ত নিশ্চিন্ত পরিকল্পনা করছে এবং এই এই বিমাগুলি করে রাখার ফলে মানুষের স্বাস্থ্য সংক্রান্ত বড় রকম স্বাস্থ্য সংক্রান্ত যদি কোনো সমস্যা হয় এবং তারা এই যে বিমা স্বাস্থ্য সংক্রান্ত যে বিমা করে রেখেছিল সেই বিমার মাধ্যমে যথেষ্ট তারা উপকৃত হচ্ছে এবং তাদের এই উপকৃতর জন্য অনেক তাদের এই উপকৃতর জন্য অনেক মানুষের অবদান রয়েছে অনেক ডাক্তারবাবু হসপিটালের অন্যান্য কর্মীদের অবদান রয়েছে তার কারণ আমরা কোভিডের মধ্যে দেখতে পাই যে মানুষ যখন কোভিডের রোগে আক্রান্ত ভাইরাসের জন্য ঘরে বসেছিল কিন্তু তখনও কিন্তু আমাদের ডাক্তারবাবু নার্সের মতন যাদেরকে আমরা দ্বিতীয় ভগবান বলি সেইসব মানুষরা কিন্তু অনবরত তাদের জীবনের বাজি রেখে পরিবার এবং অন্যান্য কারো কথা না ভেবে শুধু মানুষ এবং জনগণের কথা ভেবে তাদের সেবা দেওয়ার চেষ্টা করেছে এবং এতে বহু ডাক্তারবাবু এবং অন্যান্য হসপিটাল কর্মীর প্রাণহানি ঘটেছে এর থেকে আমরা বুঝতে পারি যে ডাক্তারবাবু এবং হসপিটালরা স্বাস্থ্যক্ষেত্রে তারা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে গিয়েছে বর্তমানে এগুলি খুব বেড়েছে ভবিষ্যতে এইভাবে উন্নতি ঘটতে থাকলে ভবিষ্যতে স্বাস্থ্য পরিষেবায় আরও অভূতপূর্ব উন্নতি ঘটবে